প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাংলা ভাষার কিছু বাক্যাংশ বা বাগ্ধারা রয়েছে সেগুলি হলো যেমন মানুষ বলে থাকে এক মাঘে শীত যায়নি আজকে তুমি মানুষের উপকার করেছ কালকে তুমি সেটা ভুলে যাচ্ছ তো সেটা কিন্তু হবে না ভবিষ্যতে তোমারও একদিন আসবে যেই দিন মানুষ তোমারও উপকার করে সেও ভুলে যাবে আবার বলে থাকে ভাত ছড়ালে কাকের অভাব হয়নি তো যখন কোনো কিছু মা কোনো মানুষ হয়তো ও সে ভাবে যে তাকে ছাড়া পৃথিবী চলবে না বা তাকে ছাড়া কেউ যদি ভেবে থাকে যে আমাকে ছাড়া তার দিন চলবে না এটা কিন্তু ভুল ভাবনা মানুষের কা কারোর জন্য কারও দ্ কিছু আটকে যায় না তো এক্ষেত্রে বলা হয় যে ভাত ছড়ালে কাকের অভাব হয়নি বা ঘুঁটে পুড়ে গোবর হাসে তো এটাও একটা কথার কথা রয়েছে মানুষ বলেই থাকে বাঙালিরা বিশেষ করে যে ঘুঁটে পুড়ে গোবর হাসে তো আজকে আমার খারাপ দিন আসছে আমার খারাপ দিনটা দেখে তুমি হাসছ কালকে তোমারও খারাপ দিন আসবে এই বাক্যা এইটা বোঝানোর জন্যে বলে থাকে এটা যে ঘুঁটে পুড়ে গোবর হাসে